এলাকায় খেলাধুলো হলে খেলাধুলোর প্রতি মানুষের অনেক ইচ্ছা যাতে খেলাগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য এলাকার মানুষ যাতে ওই খেলায় এসে অংশগ্রহণ করে বা খেলাগুলো দেখে সেখান থেকে সেখান থেকে যে কোনোভাবে খেলার খেলার মাধ্যমে বাইরে যাচ্ছে বাইরের থেকে একটা যোগাযোগ সামাজিক যে যোগাযোগটা সেটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাইরেও অনেক জেলা লেভেল সেখান থেকে আরও অনেক দূরে যাচ্ছে খুব ভালো খেলছে সেই জন্য গ্রামের মানুষ ওই যে যোগাযোগটা সামাজিক যোগাযোগটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে